হ্যালো দিদি দিদি আপনি তো স্বাস্থ্যকর্মী তো বলছি কোভিডের জন্যে মানে আপনার কাছে কি ভ্যাকসিন আছে এক্সট্রা হুম সেই জন্য আপনার কাছে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ মুখে মাস্ক পরি কিন্তু একটু ওই হ্যাঁ ওই ভ্যাকসিনটা একটু হলে ভালো হতো আমার না মানে এখুনি লাইনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই

টাকা যদি লাগে সে নয় আমি দিতে রাজি আছি যা লম্বা লাইন পড়ছে এর মধ্যে সেই জন্য তো সমস্যা ওখানে হুম আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি